কোচবিহার প্রাসাদ ক্লাইভ হাউস জোড় বাংলা দক্ষি মন্দির দক্ষিণেশ্বর মন্দির দাখিল দরওয়াজা বড় সোনা মসজিদ বারোদুয়ারি মসজিদ বেলুড় মঠ ভিক্টোরিয়া মেমোরিয়াল রাধাবিনোদ মন্দির রাসমঞ্চ সেন্ট পলস ক্যাথিড্রাল হাজার দুয়ারি মুর্শিদাবাদ তাছাড়া রয়েছে আমাদের হাওড়া ব্রিজ তিনশো বছর আগে তৈরি দর্শনীয় তাছাড়া রয়েছে আমাদের চিড়িয়াখানা তাছাড়া রয়েছে বিভিন্ন সতীপীঠ দক্ষিণেশ্বর কালীঘাট দক্ষিণেশ্বরে মা ভবতারিণী রয়েছে রামকৃষ্ণদেব রয়েছে তো মা সারদামণি রয়েছে দক্ষিণেশ্বরে তার নদীর বিপক্ষে রয়েছে বেলুড় বেলুড়ে সেখানে বিবেকানন্দ অনুগামী রয়েছে তাছাড়া আমাদের কলকাতার মধ্যে রয়েছে তারাপীঠ তারাপীঠ মন্দির এখানেও সতীর সতীপীঠ এটাও তো এখানে মায়ের ভক্ত বামদেব রয়েছে বামদেবের স্মৃতি রয়েছে এখানে তো তাছাড়াও আমাদের কলকাতার মধ্যে মসজিদ রয়েছে বড় সোনা মন মসজিদ তাছাড়া